দূরবর্তী কোনো স্থানে বাইক নিয়ে যাতায়াত করতে হলে পরে অনেক কিছু সুস্থ মাথায় শান্তভাবে ভেবে চিনতে যেতে হয় তার কারণ আমাকে অতো দূর যে বাইক চালিয়ে নিয়ে যাবো সেখানে কিন্তু মাঝে মধ্যে যে বিভিন্ন জায়গায় অল্প কিছু সময়ের পর পর আমাকে একটু অপেক্ষা করতে হবে নিজের শরীরের দিকে তাকিয়ে এবং বাইকের জন্য কারণ বাইকের ইঞ্জিন অতিমাত্রায় গরম হয়ে গেলে পরে সেটাও কিন্তু নানা রকম সমস্যা হতে পারে যাতে বাইকের সমস্যা না হয় এবং আমার শরীরে কোনো সমস্যা না হয় সেই দুদিকে ঠিক রাখতে গিয়ে এবং তার রাস্তায় চলতে গিয়ে আমাদের খাবার সময় খেতেই হবে সেই খাবারটা সাধারণত চা বিস্কুট তাছাড়া যদি খাবার খেতে হয় সেই খাবারের জায়গায় আমরা সাধারণত ঘরোয়া খাবার যে ধরনের হয় সে ধরনের খাবার যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে খাই তাহলে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হবে না রিচ খাবার যদি খাওয়া হয় সেটাতে কিন্তু অ্যাসিড ফর্ম করতে পারে আর অ্যাসিড ফর্ম করতে সাধারণ বয়স সত্যিই শরীর ওপরে একটা বড়ো দুর্যোগ তৈরি হবে সেটাকে বঞ্চিত করাই সব থেকে মূল লক্ষ থাকতে হবে ঠিক আছে সেই জন্যই আমি এবার ঠিক সময় মতো সব কিছু মেনে শুনে যদি চলি বাইককেও রেস্ট দিই নিজে একটি রেস্ট করে নিলাম খাওয়া দাওয়া নর্মাল খাওয়ার খেলাম হ্যাঁ আর বাইকে তেলটাও খেয়াল রাখতে হয় আমার আমি যে অয়েলটা বলেছি সেটা আমার কত কিলোমিটার পর্যন্ত বাইকটা চলে সেই হিসেবে তার মধ্যে তার কারণ দাহ্য হিসেবে তেল ভরা আসবে নাহলে বিভিন্ন পাম্প থেকে তেলটা ভর্তি করে বাইকটাকেও শান্ত রাখতে হয় এবং তার চলার পর তার খাবার জায়গাটাও তৈরি রাখতে হয় হ্যাঁ দুজনে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের যত দূরবর্তী স্থানই হোক না কেন গন্তব্যস্থলে পৌঁছোতে কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং আমরা শান্তিমতো সেভাবে চলে যাবো ঠিক আছে তাছাড়া দেখা যদি রাস্তায় চলতে গিয়ে দেখা যায় যে রাস্তাটা সত্যি খুব খারাপ কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে বড়ো বড়ো গর্ত আছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে একটু খেয়াল রেখে বাইকটাকে একদম স্লো করে গাড়িটা গর্তটাকে আসতে করে পার করতে হবে নাহলে যদি গাড়িটা বেশি জার্কিং হয় বেশি ধাক্কা খেলে জার্কিং হলে পারেই কিন্তু আমার যেমন বাইকে খেলার একটা টায়ার ঠিক হয়ে চট লাগে তার সাথে আমার নিজের শরীরেও কিন্তু আ গা হাত পায়ে তো ব্যথা অনুভব করতে হয় সুতরাং দেখে শুনে সুস্থভাবে চললে বাইকেরও কোনোরকম ব্যথা অনুভব হবে না আমার নিজের শরীরেরও কোনো ব্যথা অনুভব হবে না এটা মাথায় রেগেই দূরে কোথাও জার্নি করতে গেলে সব সময় চলা উচিত